বাইরের হোটেল বা ধাবায় আমার মেয়ে জামাই বলতে গেলে প্রত্যেক রবিবারই যায় কখনো সখনো আমাদের নিয়ে যায় কিন্তু আগে এটা আমরা পছন্দ করতাম না কারণ এখন নিয়ে যাওয়াতে ভালোই লাগে তবে বিশেষ করে আমাদের জিজ্ঞেস করে কী খাবে তবে আমরা আমরা স্বামী স্ত্রী দই বড়াটাই পছন্দ করি আর পিৎজাটাও পছন্দ করি এইটাই বেশি খাই মিষ্টিটাও খাই এই কারণ বাড়িতে থেকে থেকে সংসারের একঘেয়েমি হয়ে যায় আর মেয়ে জামাই নিয়ে গেলে যাই আর এখন বয়স হয়ে গেছে কারণ আগে একটু ধাবায় গিয়ে বসি সবার সঙ্গে ভালো লাগে মনটাও ফ্রেশ হয় আর খাওয়াটাও ভালো হয় এই জন্যই আমরা এখন যেতে পছন্দ করি